হ্যাঁ বলছিলাম যে আপনি মেক আপ আর্টিস্ট শাহিকা শেখ বলছেন আমি শাহিদা লস্কর মডেল শাহিদা লস্কর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আপনার কাছে মেক আপ করাতে চাই ব্রাইডাল মেক আপ আসলে আমার একটা ফটোশ্যুট আছে না না সেরকম কোনো ব্যাপার নয় আপনারও তো বেশ নামডাক আমি শুনেছি হুম ব্রাইডাল হ্যাঁ হ্যাঁ তো আমি আগে এক জায়গা মেক আপ করেছিলাম ফটোশ্যুটের জন্যে তো সেখানে মিডিয়ামটা নিয়েছিলাম তো দেখলাম যে মেক আপটা বেশি ভালো হয় নি ভালো ভালো থাকে মানে বেশিক্ষণ থাকেও নি একটু অসুবিধা হয়েছিলো তো আপনি যদি একটু বলেন মানে কোনটা কেমন ধরণের তাহলে একটু ভালো হয় হ্যাঁ ওগুলো আমি নিয়ে যাবো হ্যাঁ অবশ্যই আচ্ছা ফার্স্ট ক্লাস মেক আপে মানে কতো রেন্ট পড়বে ফার্স্ট ক্লাস মেক আপে কতো টাকা পড়বে একটু কম হলে হয় না আচ্ছা ঠিক আছে এই যে আপনি কম করছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই হুম একটু কম করে নিলে কী হয় আবার যখন মেক আপ করতে আসবো তখন আপনার কাছেই আসবো বা আমার পরিচিত যে সব মডেল আছে আপনার নামেই করবো যাতে সবাই আপনার কাছেই আসে